আপনি কি কখনো বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভালো ভালো খাবারের উপকরণ নিয়ে অন্য ধরনের রান্না কখনো পরীক্ষা করেছেন হ্যাঁ আমি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার ভালো ভালো খাবারের উপকরণ নিয়ে অন্য ধরনের রান্না করার চেষ্টা করি আমার অন্যে অন্য খাবারের খেতে খুব ভালো লাগে ভাত মুড়ি ছাড়াও আমাকে বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার খেতে খুব পছন্দ হয় সেই জন্য আমি যেখানে যাই সেখানার সেখানকার কোন খাবার বিখ্যাত বা কোন খাবার ভালো সেই খাবারের উপকরণ নিয়ে এসে বাড়িতে চেষ্টা করি এতে আমার অনেক সুবিধা হয় বাইরের খাবারের চেয়ে বাড়ির খাবার খুবই সুস্বাদু হয় এতে একটুকু বেশি খরচ পড়লেও সবাই মিলে এই খাবার খেতে পারে খাবারের উপকরণ অন্য ধরনের রান্নার তুলনায় অনেকটা ভালো হয় আমি রান্নার সাথে সাতে আমার বাড়ির সবাইকেই খাওয়াই যারা খেয়ে খুব ভালো প্রশংসা করে তাছাড়াও আমাকে বিভিন্ন দেশের খাবার খেতে খুবই ভালো লাগে সেখানকার মানুষরা তার প্রধান খাবার কী সেইটা আমাকে জেনে করতে হবে আমাদের প্রধান খাবার যেমন ভাত অনেকে রুটিও খেতে পছন্দ করে কিন্তু আমার রুটির চেয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে আমি অন্যজনের জায়গা থেকে রান্না করার রেসিপি এনে বাড়িতে চেষ্টা করি তৈরি করার এবং নিজে খাওয়ার সাথে সাথে অন্যকে খাওয়ানোরও চেষ্টা করি এইভাবেই বিভিন্ন অঞ্চলের ভালো ভালো খাবার উপকরণ নিয়ে বাড়িতে চেষ্টা করি